আচ্ছা আমি আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলো এবং তাকে আমি খুব বিশ্বাস করতাম তা তা তাকে বিশ্বাস করে আমি তাকে কিছু অর্থনৈতিক অর্থ দিয়ে কিছু তাকে সহযোগিতা করেছিলাম যে ও একটু ও আমাকে বলেছিলো যে একটু একটা ব্যবসা বাণিজ্য করবো আমাকে কিছু অর্থ দাও তা আমি তাকে বিশ্বাস করে সেই মর্মে আমি তাকে টাকাটা দিয়েছিলাম কিন্তু দেওয়ার পরে অনেক বছর হয়ে যায় কিন্তু তার কাছে আমি টাকাটা আর পাই না অনেক বার চেয়েছিলাম তাও সে টা টাকা দেয় নি তার ফলে আমার তার সঙ্গে একটা বন্ধুত্বটা আস্তে আস্তে আস্তে আস্তে খারাপ পথে যায় তো আমি তাকে বোঝালাম যে বন্ধুত্ব রাখতে গেলে আগে আমরা নিজেরা নিজেরাই পারস্পারিক আলোচনা করি সেইভাবে আলোচনা করে তাকে আমি বোঝালাম যে তুমি আমার টাকাটা আস্তে আস্তে দিয়ে দাও যাতে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ঠিক থাকে একসঙ্গে না দিতে পারো অল্প অল্প করে টাকাটা আমাকে দিয়ে দাও যাতে বন্ধুত্ব ঠিক থাকে তো সেই মতোভাবেই আমি আমার অনেক কষ্ট হলেও আমি এটা আমার নিজের বাড়ির একটা জায়গা বিক্রি করেছিলাম সে সেই জায়গা বিক্রি করার থেকে তাকে টাকাটা ধার দিয়েছিলাম কিন্তু আমার কাজটা না করেই তাকে টাকা দিয়েছিলাম কিন্তু পরে ওর যখন টাকাটা দিলো না আমি খুব হতাশায় ভুগলাম তারপরে আস্তে আস্তে ওকে বুঝিয়ে আমাকে আস্তে আস্তে টাকাটা দিচ্ছে এবং আমার দেওয়ার ফলেই আমি আবার নিজেকে আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন করলাম করে আস্তে আস্তে স্বাভাবিক পথে আমি ঘুরে আসলাম আছে কি